হ্যাঁ দিশা নার্সিং ট্রেনিং সেন্টার হ্যাঁ বলছিলাম আমি জলপাইগুড়ি থেকে ফোন করছিলাম বললাম আমার মেয়েকে ওই নার্সিংয়ে ভর্তি করতে আগ্রহী আছি তো আপনাদের একটা অ্যাড দেখলাম সেই অ্যাডটা দেখে আমি আপনাকে ফোনটা করলাম অ্যাডে আপনার নাম্বারটা দেওয়া ছিল একটু ভর্তির প্রক্রিয়াটা যদি বলেন

আচ্ছা সে তো পাঠিয়ে দেবো এবং মাসে যে তিন হাজার বললেন সেটাও দেবো কিন্তু মানে কোয়ালিফিকেশান কী লাগবে যোগ্যতা কী লাগবে এবং বয়সটা কত কী আছে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তাই তো আচ্ছা আর বয়স কত দরকার টোয়েন্টি ওয়ান প্লাস কত দিনের কোর্স আছে আপনাদের দুই মাস মানে আপনাদের এটা তো আমার বাড়ির এখান থেকে অনেকটাই দূরে এবার মেয়েদের থাকার জন্য কোনো হোস্টেল বা মেস বা কিছুর ব্যবস্থা কি আপনারা করে দিতে পারবেন মানে থাকার ব্যবস্থা আপনারাই করে দিচ্ছেন আচ্ছা আর ভর্তির সময় কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে

বেশ বেশ বেশ ঠিক আছে আর ক তারিখের থেকে ভর্তি শুরু হবে আপনাদের ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি ঠিক আছে ধন্যবাদ